আমার বাড়ির কাছের বাজারে একটি রেস্তরাঁ আছে যার নাম বঙ্গবন্ধু রেস্তরাঁ সেখান থেকে আমি প্রায় সময় খাবার নিয়ে থাকি বাড়িতে যখন রান্নাবান্না হয় না বা অসুস্থ হয়ে পড়লাম তখন রান্নাবান্না করতে না পেরে সেখান থেকে আমি বিভিন্ন রকমের খাবার অর্ডার করি এই যেমন কখনো সবজি ভাত কখনো মাংস ভাত কখনো বিরিয়ানি এই সব আরও বিভিন্ন ধরনের খাবার সেখান থেকে অর্ডার করি তো আজকে বঙ্গবন্ধু রেস্তরাঁ থেকে আমাকে ফোন করেছিল কারণ তারা বলল যে আজকে ভালো মাটন বিরিয়ানি হয়েছে আর আমি তাদেরকে বলেছিলাম যখন মাটন বিরিয়ানি হবে তখন আমাকে বলবেন এবং আমাকে সেটা খেয়ে দেখতেও বললেন কারণ আমি ওদের মাটন বিরিয়ানি খেয়ে টেস্ট করে দেখব তাহলেই কোনো এক দিন আমার বন্ধুবান্ধবদের আমার বাড়িতে এনে তাদেরকে ওই রেস্তরাঁর মাটন বিরিয়ানি খাওয়াব আর আজকে ওখানে কী কী আছে সেটা জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করে জানতে পারলাম যে মাটন বিরিয়ানি তো আছে সাথে ওরা চিকেন পকোড়া চিকেন বিরিয়ানি এবং সবজি ভাত আছে আর এ রুই মাছের ঝোল আছে